আমার খুব প্রিয় শিল্পী রমেশ দাস যার আঁকা আমার খুব পছন্দের তিনি খুব খুব সুন্দর এবং খুব মোহিত ছবি আঁকেন যেটা খু পূর্ব মেদিনীপুর জেলাতেই নিদর্শন এক এক দিন করা হয় প্রত্যেক রবিবার করা হয় যেখানে আমি প্রতি রবিবারকে রবিবার সেখানকে যাই গিয়ে তার পো আঁকার ছবি টবি দেখে তার তার অনেক ছবি আমি কিনেওছি কিনে আমার বাড়িতে বাড়িতে রেখেওছি তার ছবির অনেক সুন্দর রূপ আছে আমি খুব তার রমেশ দাস শিল্পীকে খুবই পছন্দিত পছন্দ করি না ওনার খুব ভালো লাগে ওনার ছবি আঁকা আমার খুব ভালো লাগে ওনার অনেক ছবিতে মনে হয় যেন খুব আছে আকর্ষিত জিনিস আছে যেইটা সবাই লক্ষ্য করতে পারে ছবিতে অসাধারণ একটি রূপ হয় যে যেখানে আমি যেখানে সাধারণ মানুষ বুঝতে পারবে যে তার ছবি আঁকার দৃশ্য তার ছবি আঁকার দৃশ্যে অনেক রূপ আছে সেই চ্রু সেই তার অনেক ছবি আমি আমাদের বাড়িতে নিয়ে এসে তাকে রেখেছি আমি খুব প্রিয় একজন আমার শিল্পীদের মধ্যে একজন তিনি রমেশ তেনাকে আমি তেনাকে আমি খুব পছন্দ করি আর